হ্যালো এটা কি কলের পাইপের দোকান আমি ফতেপুর থেকে বলছি কলে জলের পাইপ বন্ধ হয়ে গেছে আমার কিছু পাইপ ফাইপ লাগবে তাই সার্ভিসিং করাবো যাবো দোকানেই ঠিক আছে কলে কলে পাইপগুলো কিরম দাম এক ইঞ্চি পাইপের একফুটে পাঁচ টাকা কী করে হয় একটা কুড়ি ফুট পাইপের তাহলে দাম কত একশো টাকা একটা পাইপের দাম একটা ট্যাঙ্ক কত পড়বে দুশো লি পাঁচশো লিটারের ট্যাঙ্ক কত পড়বে ছ হাজার বড্ডো বেশি দাম হয়ে যাচ্ছে ঠিক আছে আমি সব দোকানে সব কিছু নেবো কিন্তু গাড়ি ভাড়া আপনার দিতে হবে দাম বেশি বলে কমিশনে গাড়ি ভাড়াটা দিতে হবে এ মাল নেবো জেনুইন মাল নেব না